আমরা দৈনন্দিন দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু করে থাকি তার মধ্যে হল সকালে ঘুম থেকে উঠে দৌড়তে যাই দিন যায় কিন্তু সব দিন তো হয়ে ওঠে না আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় যেমন রাস্তাঘাট কাদা হয়ে যায় যেমন বর্ষাকালে যেমন উপদ্রব বা বর্ষাকালের মতন অনেক কিছু কীট পতঙ্গের উপদ্রব বাড়ে সেরকম সতর্ক হলেই দৌড়াদৌড়ি করতে হয় আমরা আবহাওয়া আবহাওয়া খারাপ থাকলে দৌড়তে পারি না মাঠ কাদা হয় খেলারও সমস্যা হয় এবং পড়ে যাওয়ার সম্মু সমস্যা সৃষ্টি হয় জল হলেই জল ঝড় হলে ঠাণ্ডা লাগে গ থাক দৌড়তেও অসুবিধা হয় শরীরে রোগ জ্বালার সৃষ্টি হতে পারে তাই আবহাওয়া পরিবর্তনের তাই দৌড়ের পরি দৌড়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়